হ্যাঁ আমি একদিন আমার ফ্ল্যাটের জানলার ধারে বসে আমি একটা আমার নিজের ব্যক্তিগত একটি কাজ করছিলাম এক মনে তখন হঠাৎ দেখি আমার জানলার বাইরে একটা একটা দিকে আমার চোখ পড়লো তখন আমি দেখি যে একটা পাখি জানালার ধারে এসে বসে আছে আমি পাখিটাকে প্রথমে চিনতে পারিনি তারপরে কিছুক্ষণ পর আমি ফোনের টর্চটা জ্বালিয়ে পাখিটাকে দেখবার চেষ্টা করি কিন্তু আমি পাখিটাকে বুঝতে পারছিলাম না আসলে পাখিটা কোন পাখি আমি ফোনে সার্চ করে দেখি যে পাখিটাকে আমি অনেক আগের থেকেই চিনি এবং পাখিটার সম্বন্ধে আমি অনেক কিছুই আগে থেকেই জানতাম এবং ছোটোবেলায় এই পাখি সম্বন্ধে আমি একটি ছড়াও পড়েছিলাম পাখিটার আচার আচরণ সম্পর্কেও আমি অনেক অনেক কিছুই তথ্য জানি এবং আমি অনেকবার এই পাখিকে কাছ থেকে লক্ষ্যও করেছি পাখিটার নাম হলো চড়াই পাখি

এই পাখিটার বিষয় নিয়ে বা তার আচার আচরণের বিষয় সম্বন্ধে আমার পরিবারকে আমি বলেছি এই পাখির কথাগুলো শুনে আমার পরিবার আমাকে অনেক এই পাখির সম্বন্ধে অনেক কিছুই বলেছে এই পাখিটা শুনে আমার পরিবার খুব আনন্দও পেয়েছে আনন্দও পেয়েছে তাছাড়া আমি একদিন রাতে ডিনার করতে পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে যাই এবং হঠাৎ সেই রাস্তার ধারে একটা গাছে একটা পাখিকে বসে থাকতে দেখি প্রথমে তাকে দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তারপর অনেকক্ষণ দেখার পর আমি বুঝতে পারি যে ওটা একটা সাদা রঙের লক্ষ্মী পেঁচা আমি পাখিটাকে দেখবার জন্য ওখানে গাড়িটি থামিয়ে দাঁড়িয়ে থাকি এবং পাখিটাকে ভালোভাবে লক্ষ্য করি রাতে পাখিটার পাখিটার চোখ দুটো জল জ্বল করছিলো তারপর আমি সবাইকে দেখালাম যে ওই গাছের ডালে একটা বড়ো লক্ষ্মী প্যাঁচা দেখা যাচ্ছে পাখিটাকে পাখিটা রাতে দেখতে যেমন ভয় লাগছিল তেমন আবার ভালোও লাগছিলো তারপর আমার বড়ো ভাই লক্ষ্মী পেঁচাটাকে দেখে সঙ্গে সঙ্গে ফোন বের করে তার ছবি তুলতে লাগলো এবং কিছুক্ষণ থাকার পর পাখিটা দেখলাম উড়ে চলে গেল এবং আমরা তারপর বাড়ি এসে এই প্যাঁচা সম্পর্কে অনেক কথাবার্তা বলতে লাগলাম এবং অনেক গল্পও হলো